হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ কোথার থেকে কোথা থেকে হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম কেন বলুন

হ্যালো বলুন

কে কত তারিখে পরশু দিন হ্যাঁ হ্যাঁ

হুম ঠিক আছে আমি দিয়ে দেবো তাহলে বলছিলাম যে আর ছেলেকে নিয়ে যেতে হবে না আমি একা গেলেই হবে ঠিক আছে ধন্যবাদ